আমি গ্রামেরই ছেলে গ্রামের কৃষক পরিবারে ছোট থেকে বড় হয়েছি এবং আমিও কৃষিকাজের সাথে টুকটাক যুক্ত ছোট থেকেই এবং আমার বাবা মা আত্মীয় স্বজন কাকা এনারাও কৃষিকাজের সাথে যুক্ত তো ভালো ফলন পেতে গেলে যে কৃষিজ শাক সবজি তাতে যাতে পোকা বা অন্যান্য রোগাক্রান্ত না হয় তার জন্য আমাদের বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হয় এই পদক্ষেপগুলো আমরা পাড়ার আত্মীয়দের কাছ থেকেও অনেক সময় পেয়ে থাকি যারা বয়োজ্যেষ্ঠ চাষি আছে তারাও আমাদের বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন রোগ পোকার আক্রমণ দূর করার জন্য এছাড়াও আমার বাড়িতে বাবা মা তারাও দীর্ঘদিন এই চাষবাসের সাথে যুক্ত তারাও আমাকে পরামর্শ দিতে থাকেন এছাড়া বিভিন্ন রকম কৃষি মেলা হয় মেলায় বিভিন্ন রকম কৃষি বিষয়ক পরামর্শ আমরা পেয়ে থাকি এবং চাষবাস যাতে আরও ভালো করে করতে পারি আমরা তার জন্য সেখানে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে আমাদের শেখানো হয় গ্রামের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করা হয় বিভিন্ন সরকারি সংস্থা থেকে এবং সরকারি আধিকারিকরা এসে আমাদের বিভিন্ন রকম তথ্য আমাদের তুলে ধরেন এবং কৃষিজ বিভিন্ন রকম সাজ সরঞ্জাম এবং সার বিষ এগুলো আমাদের দিয়ে সহায়তা করে থাকেন এছাড়া স্থানীয় যে সমস্ত দোকান আছে সার বিষের দোকান রেজিট্রেশন করা তারাও অনেক অভিজ্ঞ আমরা যে সমস্ত রোগের জন্য সেইসব দোকানে যাই তারা আমাদের সঠিক পরামর্শ দিয়ে সমৃদ্ধ করে যে এই রোগের জন্য ফসলের এই রোগের জন্য এই বিষ বা এই সার প্রয়োগ করলে এতে সেই সমস্যার সমধান হবে যার ফলে আমরা আস্তে আস্তে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এই জন্য আমরা গ্রামের মানুষ আস্তে আস্তে কৃষিতে স্বাবলম্বী হয়ে উঠছি বিভিন্ন সমস্যার সমাধানের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে কৃষিতে স্বাবলম্বী হয়ে উঠতে পারছি কৃষি আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক হয়ে উঠছে